ভারতের ফ্যাশান হচ্ছে ঐতিহ্যবাহী ফ্যাশান তা হল শাড়ি আগের তুলনায় কাপড়ের পরিবর্তন হয়েছে বিদেশি ফ্যাশানের সাথে ভারতের ফ্যাশান যুক্ত হয়ে তার আমূল পরিবর্তন ঘটে যাতে সৌন্দর্যতা নষ্ট হয় আমি শাড়ি পছন্দ করি তাই আমি শাড়িই নেব বাজার থেকেই কিনবো